হ্যাঁ ছেলেরে আমি ভর্তি করে দেবো ভা ভাবছি

হ্যাঁ হুম হুম হ্যাঁ ভর্তি করে দেবো তোমার ছেলের কি ভর্তি করে দেবে হুম

হ্যাঁ আমিও তো শীতকালের বেলা দিলে ছেলেদের ভালো থাকবে ব্যায়ামও হবে

হ্যাঁ আবার

হ্যাঁ শরিরের পক্ষে ভালো থাকবে হুম হ্যাঁ নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ ওই তো ক্রিকেট খেলায় নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো আমার ছেলেকে ক্রিকেট হ্যাঁ ক্রিকেট খেলায় ভর্তি হ্যাঁ খুবই ভালোবাসে হ্যাঁ রেখে দে